হঠাৎ করে যখন ওয়েদার চেঞ্জ হয় বা সিজন চেঞ্জ হয় তখন পোলট্রির অনেক ক্ষতি হয়ে যায় মানে তখন অনেক পোলট্রি রোগগ্রস্ত হয়ে অনেক মারা যায় তখন পোলট্রি ব্যবসায়ীদের প্রচণ্ড লস হয়ে যায় এবং তাদের খুব খারাপ লাগে যে এই সময়ের সম্মুখও মুখোমুখি হতে হয় তো যখন ওয়েদার চেঞ্জ হয় ঠান্ডা গরমের জন্যে তাদের ঠান্ডা লাগতে পারে বা গরমের সময় তাদের হাঁপানি ধরে তারা মারা যেতে থাকে তো এই সময় পোলট্রি ব্যবসায়ীদের প্রচণ্ড খারাপ লাগে এবং তারা চ্যালেঞ্জের মুখোমুখি হ হয় তাদের খুব খারাপ সময় চলে তখন বা হঠাৎ করে যখন কোনো ভাইরাস বা কোনো জীবাণু চলে আসে তখন অনেক পোলট্রি মারা যায় তখনও তাদের ভীষণ খারাপ লাগে তাদের প্রচুর লস হয়ে যায় তো তারা তবুও চালিয়ে যায় কিন্তু ওয়েদার চেঞ্জের জন্যে বা হঠাৎ কোনো ভাইরাস বা যে কোনো রোগের জন্যে যখন মারা যায় পোলট্রিগুলো তখন তাদের প্রচণ্ড খারাপ লাগে তো তারা তবুও তারা চালিয়ে যায় পোলট্রিটা পোলট্রির ব্যবসাটাকে